আমি ল্যাকমির যে লাল লিপস্টিকটি কিনেছি সেটি সত্যিই অত্যন্ত সুন্দর শুধু তাই নয় এর সুগন্ধ এবং রঙ বহু সময় ধরে আমাদের ঠোঁটে থেকে যায় তাই আমরা যেকোনো অনুষ্ঠান বাড়িতে এই লিপস্টিকটি লাগিয়ে গেলে খাবার খাওয়ার পরেও সেটার উজ্জ্বলতা ঠোঁটে চমক